সময়ের সাথে সাথে আমার এলাকায় নারীদের ভূমিকার যথেষ্ট পরিবর্তন হচ্ছে আগেকার দিনের মহিলারা বা নারীরা বাড়ির বাইরে এক পা ফেলতেও দুবার ভাবতেন কিন্তু এখন তা আর নেই তার পরিবর্তন ঘটেছে নারীরা এখন চাইলেই বাড়ির বাইরে যেতে পারেন এবং নারীদের পোশাকেরও অনেক পরিবর্তন ঘটেছে আগে নারীরা শাড়ি পরা ছাড়া আর অন্য কিছু ভাবতেন না কিন্তু এখন নারীরা চুড়িদার নাইটি আর শহরে ছোট ছোট মিনিস্কার্ট এইসব পরিধান করছেন নারীরা এখন কোনো দিক থেকেই পিছিয়ে নেই তারা স্বনির্ভর হতে চেষ্টা করছেন তারা বাইরে বিভিন্ন ধরনের কাজ করছেন বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা স্বনির্ভর হতে চেষ্টা করছেন পুরুষদের মতোই পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চেষ্টা করছেন কেউ হচ্ছেন বিজ্ঞানী কেউ হচ্ছেন ডাক্তার কেউ হচ্ছেন শিক্ষিকা এইসব